বর্তমানে শিল্প এবং আঁকার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে এর ফলে মানুষের মধ্যে যে দক্ষতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং মানুষের মধ্যে যে সৃজনশীলতাটা সেটাও কিন্তু প্রকাশ পাচ্ছে না কারণ প্রকৃত যে শিল্পী সে কিন্তু ওই আঁকতে আঁকতে যখন ওই কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে তার ফলে কিন্তু তার নিজের যে চেষ্টা তার নিজের ভিতরে যেগুলো সেগুলো কিন্তু সে আর প্রকাশ ঘটছে না তবে সে দিক থেকে দেখতে গেলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে আঁকা তৈরি আঁকার ছবি থেকে প্রকৃত শিল্পীর দ্বারা তৈরি যে ছবি তার কিন্তু গুণগত মান অনেক বেশি আর আপাতত আমি এখনো পর্যন্ত প্রযুক্তির ব্যবহার করে কখনো ছবি আঁকিনি তো যদি বর্তমানে সেরকম কোনো প্রয়োজন হয় তো আমি সাহায্য নেব